হ্যাঁ আমার পরিচিত কেউ বিজ্ঞান গণিত পড়ার জন্য টিউশন নিয়েছে এই সাবজেক্ট দুটো সত্যি বলতে কি খুবই কঠিন হ্যাঁ সেই জন্য আমার বাড়িতে এসেই ওগুলো কোর্সগুলোকে পড়ায় পড়ানো হয় ভারতের এই মানে সাবজেক্ট দুটি অনেকটাই কঠিন